হ্যালো নমস্কার বলেন কে বলছেন হ্যাঁ বলেন বলুন ম্যাম হ্যালো বলুন ম্যাম হ্যাঁ আমার মেয়েকে আমি আপনাদের নার্সিং ট্রেনিংয়ের জন্য ভর্তি করাতে চাইছি তো আপনাদের সেন্টারে কী কী ফেসিলিটি রয়েছে সেটা কি আমাকে ফুল তথ্য আকারে বললে ভালো হয়

এই রেঞ্জটার ফিজ কতো পড়বে কয়তো কতো কতো কতো বছরের কোর্স হ্যাঁ তবে ওটা কি ইন্সটলমেন্টে দিতে হবে না একবারেই দিতে হবে তাহলে ইন্সটলমেন্টেি দিতে হবে তো আর বলছি যদি কোর্স করার পরে কোর্স কমপ্লিট হয়ে গেলো তার তার নার্সিংয়ের ট্রেনিংয়ের জন্য আপনাদের বেসরকারি বা সরকারিতে সেই দায়িত্বও কি আপনাদের থাকবে না না আমার মেয়ে নিজের থেকেই এবার নতুন করে কাজ খুঁজে নেবে ঠিক তো আপনাদের অ্যাডমিশান কবের থেকে শুরু হচ্ছে হ্যাঁ কবের থেকে আপনাদের এই অ্যাডমিশান শুরু হচ্ছে মার্চ থেকে

সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো

ঠিক আছে একটু সাহায্য করবেন সামনে